হ্যালো হ্যালো হ্যাঁ বলছিলাম আমার বাবা মার যেহেতু বয়স হয়ে গেছে তো তা ওই আধার কার্ডের মানে আঙুলের ছাপ মিলছে না তো তা ওই জন্য কলটা করেছিলাম যে ওদের আধার কার্ড কি অন্য কোনো ব্যবস্থা হয় করা যাবে কি এই আঙুলের ছাপের জন্য না কি কী করতে হবে ওই জন্য করে আমি ফোন জানতে চাইছিলাম একটু নতুন আধার কার্ড করতে হবে তা নতুন আধার কার্ড করতে গেলে কিছু লাগবে না কি মানে তাহলে ওই দুটো নিয়ে গেলে হয়ে যাবে না কি যেহেতু বয়স্ক লোক তো একটু ফিঙ্গার ডিস্টার্ব হচ্ছে ও আধার কার্ড তাহলে করতেই হবে অন্য কোনো বিকল্প নেই হবে না নতুন করে করতে হবে তাহলে তাহলে ওনাদেরকে নিয়ে আসতে হবে না কি ওনাদের ছাড়া হবে ওনাদেরকে নিয়ে যেতে হবে ওই জন্য একটু জানার জন্য ফোন করেছিলাম তা টাকা পয়সার ব্যাপার আছে কি